আগে আমাদের চার পাঁচটা তার দিয়ে বিদ্যুৎ বাড়িতে আনা হতো তার ফলে কি হতো ঝড় বৃষ্টির সময় প্রচণ্ড শর্ট সার্কিট হতো এবং প্রচণ্ড ভয়ে আমরা থাকতাম এখন কি হয়েছে এখন কেবল সিস্টেম তার এসে এবং যেখানে অনেক জায়গা থেকে মাটি তলা থেকে বিদ্যুৎ দেওয়ার সুবিধাও করা হয়েছে তার ফলে কি আছে আমাদের অনেক সুবিধা হয়েছে এবং আমাদের নিরাপদ আছে আমরা এখন নিরাপদ আছি বাড়িতে কোনো ভয়ের কারণ নেই বা কোথাও সার্ভিস হয় না বস ঝড় বৃষ্টির সময় কোনো কিছুই হয় না এখন আমরা বিদ্যুৎ থেকে নিরাপদ আছি